ভারতবর্ষে প্রথম কোভিড আক্রান্ত রোগী হিসাবে শনাক্তকরণ করা হয় সাতাশে জানুয়ারি দু হাজার কুড়ি তারপর থেকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই কোভিড ছড়িয়ে পড়তে শুরু করে অফিসিয়ালি পঁচিশে মার্চ দু হাজার কুড়ি তারিখে পশ্চিমবঙ্গে লকডাউন ঘোষণা করা হয় লকডাউন ঘোষণা করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে একটা ব্যাপক সমস্যা তৈরি হয়ে যায় কারণ এই লকডাউন দীর্ঘ দিন চলতে থাকে এবং ছেলে মেয়েদের শিক্ষা গ্রহণের জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় বিশেষ করে তারা স্কুল বন্ধ হয়ে যাওয়ায় বাড়িতেই বসে থাকতে শুরু করে এবং সেই অবস্থায় তাদের পড়াশুনার অগ্রগতি কিছুতেই সম্ভব হচ্ছিলো না অন্যদিকে অনলাইনে যখন শিক্ষা দেওয়ার ব্যাপার চালু হয় তখন দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক ইস্টুডেন্টদের বাড়িতে তাদের সেই অনলাইনে শিক্ষাগ্রহণ করার মতো প্রয়োজনীয় ডিভাইস অর্থাৎ মোবাইল বা কাম্পিউটারের এসব ওগুলোর ঘাটতি দেখা দিয়েছে সেই ক্ষেত্রে একটা স্কুলের প্রতিটি স্টুডেন্টকে অনলাইনের মাধ্যমে শিক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না তো এই সমস্যা দূর করার জন্য পরবর্তীতে আমরা দেখেছি গভ বিভিন্ন গভর্মেন্টের তরফ থেকে অনেক ইস্টুডেন্টদের মোবাইলও বিতরণ করা হয়েছে তবে একটা বড়ো সমস্যাও ইস্টুডেন্টদের ফেস করতে হয়েছে যে তারা অনেক ঘাটতির সম্মুখীন হয়েছে এই সমস্ত স কোভিডের সমায়গুলোতে কারণ শিক্ষা যেখানে অচল হয়ে গেছে সেখানে একটা দেশের বা একটা রাজ্যের অগ্রগতি ই অনেকটাই পিছিয়ে পড়ে আর তাছাড়া লকডাউনের সময় পুরো সিস্টেম পুরো দেশের অর্থনৈতিক অবস্থা অনেকটাই ই ভেঙে পড়ে তাছাড়া লকডাউনের সময় আরও একটা সুযোগ সুবিধা বলতে যে কোভিড যে ভ্যাক্সিন বিতরণ করা হয়েছিলো সেগুলো আমরা একটা আমরা আমাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পেয়ে গেছিলাম কারণ গভর্মেন্টের তরফ থেকে ন্যুনতম দুরত্ব অর্থাৎ বা সবচেয়ে কাছের স্বাস্থ্যকেন্দ্রে সেখানে ভ্যাক্সিনগুলো পাঠানো হয়েছিলো এবং আমাদের পরিবারের সবাই সেখান থেকে নিতে পেরেছিলো এইটা আমরা লকডাউনের সময় একটা বিশেষ সুবিধা পাই বিশেষ করে সবচেয়ে এ বেশি ক্ষতি হয়েছিলো ভারতীয় শিক্ষাক্ষেত্রে এবং পড়াশুনা করা ছেলে মেয়েদের